আমি বাইক বাইকে করে বহু জায়গায় গিয়েছি তবে বিশেষ জায়গা বলতে আমি বলব যে সুন্দর আমি যেহেতু পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব দিকটায় থাকি এবং সুন্দরবনের কাছাকাছি থাকি সেই জন্য আমি সুন্দরবনে গিয়েছি বাইকে করে বহু জায়গায় গিয়েছি সোনাখালি গদখালির মতো জায়গাগুলোতে এবং গভীর সুন্দরবনের যে গ্রামগুলো সেগুলো কিন্তু আমি দেখতে গিয়েছি আমি বাইকে করে বহু পর্যটকদের দেখেছি তারা বিভিন্ন পাহাড়ি অঞ্চল বা মালভূমি অঞ্চল গুলোতে বেরিয়ে পড়েন পুরুলিয়া বা লাদাখের মতো জায়গাগুলোতে ঘুরতে বেরিয়ে যান এছাড়া বহু নদীর পাড় বিভিন্ন লম্বা রাস্তা লং রুট যদি বলা যায় সেখানে কিন্তু পর্যটকরা ভীষণভাবে ভীষণভাবে আকৃষ্ট হন আমি যে জায়গাগুলি কে ভালোবাসি তার মধ্যে সুন্দরবন এই জন্যই কারণ সুন্দরবনের বলা যায় তাদের জনবসতি মানুষের জীবনযাপন আমাকে ভীষণ আকৃষ্ট করে এছাড়া সুন্দরবনের যে বলা যায় পরিবেশ বা বনসংস্কৃতি মানুষের সংস্কৃতি মানুষের কালচার মানুষের আচার মানুষের জীবনযাপন সেগুলো কিন্তু আমি ভীষণ পছন্দ করি এবং আমি আগ্রহ রাখছি বা আমি অন্য মানুষকে সেগুলো কিন্তু দেখাতে চাইব আমি যে জায়গাগুলি মানুষকে রেকমেন্ড করব অবশ্যই সেটা হলো কোনো নদী বা কোনো অভয়ারণ্যর মত জায়গাগুলো যেখানে মানুষ শহরের জঞ্জাল থেকে বেরিয়ে শহরের কোলাহল থেকে বেরিয়ে একটি নির্জনতা বা নীরবতার জায়গায় গিয়ে যেন তাদের শান্তি এবং সুখটা খুঁজে পান সে সেই জায়গাগুলো আমি অবশ্যই মানুষকে রেকমেন্ড করব এবং শহরের কোলাহল থেকে ছাড়িয়ে যে সাধারণ প্রকৃতির যে ছন্দে ছন্দে মানুষ কীভাবে বাঁচে শহরের মতো জায়গাগুলো ওর যে মানুষ তার যার কর্পোরেট লাইফ লিড করেন অবশ্যই বলব তারা যেন সেখানে যান কীভাবে প্রকৃতির কোলে মানুষ কীভাবে বাস করেন তারা যেন সেগুলো দেখেন এবং সেখান থেকে কিছু শিক্ষা নিন নিজের জীবন নিজের জীবন যে ধারা বা নিজের দৈনন্দিন যে জীবন ধারা সেটাকে আরও বেশি আরও বেশি সমৃদ্ধ করেন এটুকুই বলব